ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে বাংলা ভাষা এক বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারতের মাতৃভাষা জাতীয় ভাষা হিন্দি হলেও বাংলা ভাষা মানুষ ভারতের দ্বিতীয় বৃহত্তম মানুষ বাংলা ভাষায় কথা বলে তাই বাংলা ভাষা হলো ভারতের দ্বিতীয় মর্যাদাপূর্ণ ভাষা বাংলা ভাষায় ভারতবর্ষে বিশেষ গুরুত্ব পূর্ণ মান রেখেছে যেমন বাংলা ভাষা বাংলা ভাষার মানুষ ভারতের সারা দেশে কাজ করে এবং বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা তারা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম কাজে যুক্ত আছে এছাড়াও বাংলা ভাষায় বাং পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতের একটা বৃহত্তম রাজ্য এটা এই রাজ্যে মানুষ প্রায় দশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এছাড়াও আসাম ত্রিপুরা রাজ্যের মানুষও বাংলা ভাষায় কথা বলে

বাংলা ভাষাটা সারা ভারতবর্ষের প্রায় ছড়িয়ে রয়েছে এছাড়াও বাংলা ভাষার যে সাংস্কৃতিক যেমন বাংলায় যে সংস্কৃতিগুলো হয় সেগুলোও প্রায় সারা ভারতবর্ষ জুড়ে হয় বাংলায় এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় ঠিক তেমনভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়ও দুর্গাাপূজা কালী পূজা এবং গণেশ পূজাও হয় এইভাবে বাংলা ভাষা সারা ভারতবর্ষ জুড়ে যোগাযোগ সমন্বয়ে রেখেছে